বিয়ে বা জন্মদিন ছাড়া আমি দেখেছি যে আমার চোখে দেখা যেটা ব্রাহ্মণবাড়ি ছেলেদের মানে জন্মের পরে একটু বড়ো হলে তাদের পইতে দেওয়া হয় যেরম ন্যাড়া করিয়ে ন্যাড়া করিয়ে পইতে দেয় ব্রাহ্মণ ডেকে এটা ওদের একটা আচরণ নিয়ম এটা ওদের একটা ব্রাহ্মণদের একটা নিয়ম যেটা ওদের যে বাচ্চা হয় ছেলে সে ছোটো থেকে যখন বড়ো হয় একটু বড়ো হলে তখন আর একটা ব্রাহ্মণ ডেকে এরকম ন্যাড়া করিয়ে পইতে দেয় যে এটা ওদের নিয়ম ওরা পুজো পুজো করার জন্য পুজো আর্চা করার জন্য তাদের পইতেটা দেওয়া হয় এটা একটা আমি চোখে দেখেছি এটা হলো একটা নিয়ম এটা ওদের তো করতেই হয় যেহেতু ওরা ব্রাহ্মণ আর ছোটো একেবারে ছোটোবেেলায় না একটু বড়ো হলে এটা ওদের দেওয়া হয় ন্যাড়া করিয়ে পইতে দেওয়া হয় এটাই আমার মানে চোখে দেখা